ইয়ারকান্ডিশনটা আমার বাড়িতে লাগানোর পর আমার বাড়ির আবহাওয়া বাতাবরণ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর ওই রুমটা বাড়ির আরও করা রুমের থেকে সম্পূর্ণ অন্য ধরনের আর এই রুমের মধ্যেই সবাই সময় কাটাতে চাইছে তাই এয়ারকন্ডিশেনটা কেনার পর আমি খুব লাভনীয় হয়েছি